না আমরা কলের জল পাই না আমাদের এখেনে টিউবওয়েল নেই টাইম কল এসেছে কিন্তু তাতে এখনো জল আসে নি তাই আমাদের কেনা জল ব্যবসার করতে হয় যদি টাইম কলে জল আসতো আমাদের খুবই সুবিধা হতো কিন্তু কেনা জল কতো ব্যবহার করবো এই খাওয়া হাত মুখ ধোয়া এগুলো ব্যবহার করা যায় আর কী কাজে ব্যবহার করা যায় তাই আমরা চান করতেও আমাদের ভীষণ অসুবিধা হয় কল আমাদের যেকানে পুকুর আচে পুকুরের জলে চান করা বাসন মাজা যাবতীয় কাজগুলো সারা হয় কিন্তু টাইম কল যদি আমরা পেতাম টিউবওয়েল যদি পেতাম আমাদের খুব সুবিধা হতো তাই এক আমরা খুব অসুবিধার মধ্যে আছি আর জলটা খুব পরিষ্কার সেই জল আমরা ব্যবহার করছি আর কেনা জল খুব ভালো পরিষ্কার আমরা খাচ্ছি